আমরা কোথাও ঘুরতে গেলে বা পরিবহনে যদি আমরা ঘুরতে যাই তাহলে আমরা যে কোনও গাড়ি বুক করে যাই যেমন বাস ট্রাম ট্রেন অটো রিকশা কিংবা দূরে কোথাও গেলে ট্রেনে যেতে পারি যার যেই রকম সামর্থ সে সেই অনুযায়ী ঘুরতে যেতে পারে আর পরিবহনে নতুন ধরনের মধ্যে অনেক পরিবহন নতুন এসেছে আগে যেমন রিকশা জায়গায় টোটো রিকশা এসেছে টোটো তাও অটোর মত কিন্তু ব্যাটারি দিয়ে চলে বলে পরিবেশ দূষণ ঘটায় না এছাড়াও আগেকার দিনে পেট্রল দিয়ে অটো চলতো এখন সেটা গ্যাস দিয়ে চলে তো সেই জন্য বায়ুদূষণ হয় না এগুলি সব উন্নত প্রযুক্তি মেট্রো হয়ে গেছে অনেক জায়গায় যার জন্য খুব দ্রুত যাতায়াত হয় ট্রেনগুলো খুব ভালো হয়েছে সেই জন্য কোথাও যেতে অসুবিধাও হয় না প্লেন আগে খুব কম ছিলো যার জন্য অসুবিধা হতো কিন্তু এখন প্লেনের পরিমাণ বেশি হওয়ায় আমরা দ্রুত যাতায়াতও করতে পারি